হ্যাঁ আমি কি স্বর্নেন্দুর সঙ্গে কথা বলছি স্বর্নেন্দু মিট শপ থেকে হ্যাঁ আমি মৃণাল বলছিলাম

বুঝতে পারলে হ্যাঁ বলছি আমার মেয়ের অন্নপ্রাশন আছে তাই আমার মাংস দরকার ছিল হ্যাঁ চিকেনই তাই তোমার দরকার লোক বেশি করছি না খুব কমই জনই করছি মোটামোটি একশো জনের মতো এই দশ দিন পর হ্যাঁ অর্ডারটা করে দাও বলছিলাম যে অর্ডারটা করার আগে যে আমার ঠাকুর যে রান্না করবে সে তো বললো যে একশো জনের তো কুড়ি কেজি আমার লাগবে বুঝলেন তো কুড়ি কেজির মধ্যে আমি তো তোমার কাছে কম করেই নি আমি তো তোমার ডেলি কারি কাস্টমার বলতে গেলে একশো আশি করো আচ্ছা কত কত তুমি বলতে চাইছ না দুশো পনেরো করে দেখো তোমার আমি ডেলি কার কাস্টমার আর আমি তোমাকে বলেছি আমার মেয়ে তোমার মেয়ে তো অন্নপ্রাশন তুমি তোমার আর আমার ছাড়ো দুশো টাকা নিয়ে নাও আচ্ছা ঠিক আছে তালে দুশো দুশো দশ নাও দুশো দশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কুড়ি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এটা বলতে হবে ঠিক আছে আমি তাহলে অর্ডারটা লিখে নাও তুমি আমি সেদিনকে গিয়ে ক্যাশ ক্যাশ তোমাকে হাতেই দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কন্টাক্ট করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক রাখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওগুলো একটুখানি মাথা তোমার নিজের মতো করে করে নিও না মাথাগুলো বাদ দিয়ে স্টমাক টা বাদ দিয়ে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ তুমিও